হ্যালো হ্যাঁ ভালো আছে ভাগনি বলো হ্যাঁ আর বোলো না সোনা সরকার তো আমাদের দিয়ে তো সব কিছু করে নিচ্ছে কিন্তু কোনো মাইনে টাকা বাড়ায় নি না হলে আর কী করবো আর কী করবো বলো করবো তো একায় করলে তো কিছু হয় না সবার নিয়ে তো কিছু করতে হবে আমি একা বললে কী হবে হ্যাঁ হ্যাঁ সবাই এক জোট হলে তারপর তো একটা কিছু হবে তা আর আর কিছু করার নেই সরকার তো আমাদের দিয়ে সব কিছুই করে দিচ্ছে হ্যাঁ আর বোলো না অনেক কাজ তোমার ভাই বোনদের নিয়ে রান্না করা খাওয়ানো ধাওয়ানো তাদের স্কুলে পাঠানো এই নিয়ে আর কী কী করবো কিছু করার নেই সব তো একা হাতে সামলাতে হবে খুব ভালো চলছে ওর যত যতটুকু টাইম পাই ততটুকু টাইম সকাল থেকে বার হতে হয় কখন তিনটের সময় কখন দুটোর সময় কখন আড়াইটের সময় ঘরে যেতে হয় গিয়ে না বসে থেকে যা করতে হয় তাই করি আচ্ছা ঠিক আছে